মাছ ধরার পেশা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পেশা এই পেশায় বহু সমুদ্রের ধারে বা নদীর ধারে বিভিন্ন মৎস্যজীবীরা তারা এই পেশার ওপরেই নির্ভরশীল ও এই মৎস্য ধরেই তাদের তারা জীবিকা নির্বাহ করে বা তাদের তারা সংসার বা সব কিছু চালায় বা সব কিছু মেন্টেন করে এই মৎস্য ধরেই তো এই মৎস্য ধরতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ছোটো নৌকো বা এই নিয়ে মাছ ধরতে গেছে তো সেখানে তারা জোয়ার ভাঁটা বা বিভিন্ন ঝড়ের বা হঠাৎ কোনো বৃষ্টি বা খুব জোর জোরালো বৃষ্টিতে তারা আটকে পড়ে হয়তো সমুদ্র নৌকোডিবিউ নৌকোডুবি হয়ে গেছে তো এইক্ষেত্রে বিভিন্ন যে বিপদ দেখা যায় বা এই সবগুলো যেগুলো দুর্ঘটনা ঘটে তো সেগুলো যাতে সেগুলোর পরিমাণ যাতে কমে যায় তো সেই জন্য সরকারকে এভাবে বলতে হবে যাতে প্রতিটা তট এলাকায় মাইক বা বিভিন্ন নিউজ চ্যানেল যাতে প্রোভাইড করতে তো এগুলোর মাধ্যমে তাদেরকে সতর্কতা বার্তা এগুলোর সঠিক টাইমে পৌঁছে দেওয়ার জন্য তারপর যারা দুর্ভিক্ষের স্বীকার হয়েছে বা দুর্ঘটনার স্বীকার হয়েছে তাদেরকে একটা কম্পেনসেশান হিসাবে কয়েকটা কিছুটা পরিমাণ টাকা বা সেই সব যাতে তাদেরকে দেওয়া হয় সেই জন্য সরকারকে একটু দেখা উচিত আর মাছ ধরতে গিয়ে তাদেরকে যাতে আর বেশি না বিপদে পড়তে হয় সেই জন্য আশেপাশে লোকাল যেগুলো আছে আশেপাশে বিভিন্ন রকম পুলিশ বা এইসব ফোর্সগুলো যেগুলো আছে তাদেরকে একটু ঠিকঠাকভাবে সঠিকভাবে যাতে তাদেরকে সতর্কতা দেওয়া হয় বা তারা ভুল টাইম ভুল সময়ে বা ঝড়ের সময় নামছে কি না সেই সব দেখ রেখ করা হয় তো সেই সবের জন্য সরকারকে একটু সঠিকভাবে কিছু কিছু পদক্ষেপ নিতে হবে